হ্যালো ক্যাব অফিস থেকে বলছেন আমি সাতটার তিরিশে একটি গাড়ি বুক করেছিলাম কিন্তু দার্জিলিং দার্জিলিং যেতাম কিন্তু ট্রেনটি লেট ছিলো তাহলে যাওয়া হলো না ক্যাবটি বুক করেছিলাম সাতশো টাকা দিয়েছিলাম আগের থেকেই কিন্তু যাওয়া হলো না তো আগের টাকাটা কীভাবে ফেরত পাবো ফোনপেতে দিবেন না অ্যাকাউন্টে দিবেন আমার তো ফোনপেতে প্রবলেম হচ্ছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারেই পাঠাবেন অ্যাকাউন্ট নাম্বারটা নিন অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বলছি শূন্য এক দুই তিন সাত চার ছয় নয় এক শূন্য এই নাম্বারে পাঠাবেন একটু দেখবেন যেন তাড়াতাড়ি টাকাটা ফেরত পায় পাঠাবার আগে আমাকে একবার ফোন করবেন যখন বুক করবো তখন আবার অন্য গাড়ি করবো টাকা পাঠানো একটা রিসিভ মেসেজ দেবেন